আমি বিশেষভাবে ক্রিকেট খেলাটাই বেশি পছন্দ করি এবং আমি ক্রিকেটটাই বেশি খেলি এবং মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলি র্যাকেট খেলি খো খো খেলি ফুটবল খেলি কাবাডি খেলি হ্যাঁ আর আমাদের খেলার জায়গা বলতে আমাদের পাড়াতে একটা মাঠ আছে বড়ো মাঠ সেখানে আমরা খেলি আমাদের পাড়ার অনেক বন্ধু থাকে ওই মাঠের আশেপাশে অনেক বন্ধু আছে ওদের সাথে খেলি মাঝে মাঝে আমাদের টুর্নামেন্টও হয় কি টুর্নামেন্টও হয় বা পাশের পাড়ার সাথে হল কী আরো পাশের গ্রামের সাথে হল ডিস্টিক্টে হল এগুলোই হয় আর বন্ধুদের সাথে খেলার মজাটাই তো এ আলাদাই আমার বেশিরভাগটাই ক্রিকেটটাই বেশি ভাল লাগে যখন ক্রিকেটের টুর্নামেন্ট থাকে তখনই আমি খেলি আর যখন র্যাকেট বা ব্যাডমিন্টন হয় তখনই আমি খেলি আর বাকি সব বলতে গেলে আমি ফুটবলটা অত খেলতেও পারি না ফুটবলের নিয়মটা আমরা অত ঠিক মানে জানি না ফুটবলটা আমি নর্মালি এমনি খেলি কিন্তু ক্রিকেটটা আমি বেশি ভালো করে খেলি আর ফুটবলে যে টুর্নামেন্ট হয় আমি যাই খেলি না অত আমি ফুটবলটা খেলতে পারি না সে তাই জন্য ফুটবলটা খেলি না যখন ক্রিকেটের টুর্নামেন্ট হয় তখনই আমি খেলি আর র্যাকেটের হলে র্যাকেটটা র্যাকেটেরটা আমি খেলি